পশ্চিমবঙ্গে শিক্ষাগত শিক্ষা ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে যেসব সুবিধা এবং সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে বেশ কিছু জিনিস উল্লেখযোগ্য এবং উল্লেখ করাই যায় আমাদের এমনি সাধারণ পরিকাঠামোগত দিক থেকে যে পড়াশোনাগুলো সেই পড়াশোনাগুলো আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রী এবং শিক্ষার মৌলিক অধিকার এই শর্তে তারা পেয়ে থাকছে করছেও কিন্তু বর্তমান যা সমাজব্যবস্থা তাতে করে এমনি সাধারণ পড়াশোনার ওপরে ভিত্তি করে খুব একটা কর্ম উপযোগী হওয়া যাচ্ছে না তার জন্যে আমাদের বিভিন্ন রকম ভোকেশোনাল কোর্স এবং কর্ম উপযোগী কিছু কোর্স বর্তমান শিক্ষাব্যবস্থার সঙ্গে চালু করা হয়েছে এবং তাতে করে বর্তমান যে শিক্ষিত বেকার সমাজ তারা অনেক উন্নত হয়েছে এবং আগামী দিনেও এই ভোকেশনাল কোর্সের যে দিকগুলো রয়েছে বিভিন্ন দিক এবং বিভিন্ন ট্রেডে যে প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উৎকর্ষ বাংলা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটা উল্লেখযোগ্য সাফল্য এবং সেই উৎকর্ষ বাংলার আন্ডারে যেসব প্রশিক্ষণ এর বিষয়গুলো আছে সেই প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে আমাদের গ্রাম বাংলায় বেশ কিছু প্রশিক্ষণ খুবই জনপ্রিয়তা লাভ করেছে যার উল্লেখযোগ্য হচ্ছে টেলারিংয়ের ওপর মানুষের একটা নির্দিষ্ট ভরসা এসেছে তো সেই জায়গা থেকে শিক্ষা ক্ষেত্রে আগামী দিনে তেমন কোনো বাধ্য বাধকতা নেই এবং যেভাবে চলছে সেই সিস্টেমে যদি ঠিকঠাক চলা যায় তাহলে আগামী দিনে অনেক উন্নত হবে